হ্যাঁ আমি ছোটোবেলা থেকেই খুব লেখালেখি করতে ভালোবাসি তো আকাঙ্খা বলতে আমার সেরকম কিসু না স্কুলে বা টিউশনে আমার লেখা দেখে স্যার বা ম্যাম সবাই খুশি হয় যে বলে সবাই বলে যে তোর লেখাগুলা খুব সুন্দর তো এই ক্ল্যা এর থেকে বেশি আমার সেরকম কোনো করার ইচ্ছে নেই তো আমার সবাই বলে যে লেখা না কি সুন্দর তার জন্য ঠিক আসে